সমাজকর্মীদের দ্বারা বিলুপ্ত হয়েছে এমন প্রথা আমি একটার কথা জানি যেমন সতীদাহ প্রথা এটা বিলুপ্ত হয়েছে সমাজকর্মীদের দ্বারাই আমার মনে হয় এটা বিলুপ্ত হয়েছে বলে আমাদের সমাজের অনেক ভালোই হয়েছে আর নির্দিষ্ট গোষ্ঠীর ক্ষতি করে এমন আচার অনুষ্ঠান সম্পর্কে আমার মতামত কি এটা জান বলতে হলে যেমন নারীদের বিষয়ে বলি নারীদের আগেকার দিনে নারীরা ছিল একদম গৃহবন্দী তারা শুধু বাড়িতে থাকতো বাচ্চা লালন পালন করতো রান্না বান্না করতো খাওয়া দাওয়া ঘুমানো এই ছিল নারীদের জীবন পড়াশোনাতেও নারীদের সেরকম ভূমিকা ছিল না কিন্তু এখন নারীরা প্রায় সকলেই শিক্ষিত পড়াশোনার সুযোগ পায় বাইরে যাতায়াতের সুযোগ পায় তবে আমার মনে হয় যে প্রায় নারীই এখন স্বনির্ভর বা নারীদের স্বনির্ভর হওয়াটা আমার কাছে খুব একটা খারাপ কথা নয় কিন্তু তারা যদি নিজেদের চরিত্র বজায় রেখে ঠিক রেখে আর বাড়ির যেসব নিয়মকানুন সেগুলো যদি ঠিক রেখে তারা বাইরে কোন কাজে বহাল থাকে কোনো অসুবিধা নেই আর বর্ণভিত্তিক বৈষম্যর কথা বর্ণভিত্তিক বৈষম্যটা তো আমার কাছে খুবই এর ব্যাপার কেন না বর্ণভিত্তিক বৈষম্য উঁচু জাত নিচু জাত এগুলো ঠিক না আগে দেখতে হবে যে মানুষটা কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না যদি কোনো নিচু জাতের ছেলে হয়ে সে যদি ঠিকমতো পরিষ্কার নিজেকে রাখে তো সে আমার বাড়িতে এলে আমার অসুবিধা কোথায় এখন অনেক অনেক নিচু জাতের ছেলে আছে যারা অনেক উচ্চ দপ্তরে কাজ করে অনেক নিচু জাতের ছেলে আছে যারা অনেক অনেক শিক্ষিত হয়েছে সুতরাং বর্ণভিত্তিক বৈষম্যটা থাকা একদমই ঠিক নয় আগেকার দিনে ছিল যে উঁচু জাতের সঙ্গে নিচু জাতের বিয়ে চলবে না কিন্তু অসুবিধা কোথায় যদি দুজনের মনের মিল থাকে দুজনে যদি সমানভাবে তাদের মানে সমান যোগ্যতা থাকে তো উঁচু জাত নিচু জাতের পার্থক্য থাকা তো ঠিক নয়